পাঁচ দুই দুহাজার সতেরো বারো তিন দুহাজার আঠারো ষোলো ছয় দুহাজার উনিশ কুড়ি চার দুহাজার কুড়ি তেইশ পাঁচ দুহাজার একুশ